হ্যাঁ আমার রান্নার গোপন উপকরণ তো নিশ্চই আছে এটা হচ্ছে এটাই যে আমি রান্নার স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করি শুকনো লঙ্কা জিরে ধনে মৌড়ি ইত্যাদি আমি প্রথমে নিয়ে নিই এবং এগুলোকে একটু কড়ায় হালকা বিনা তেল দিয়ে ভেজে এটা মসলা বা শিলনোড়া বা মিক্সিতে আমি বেটে সেটা আমি দিই এটা ভেজে দেওয়ার ফলে রান্নাতে যে কোনো রান্নাতে দিই এবং রান্নার স্বাদ খুব বেড়ে যায় এবং খুব ভালো হয়ে থাকে রান্না